ধর্মর প্রধান বিশ্বাস ও শিক্ষা হলো ধর্ম আপনাকে প্রথমত একটাই শিক্ষা দেবে আমাদের ইসলাম ধর্মের একটাই শিক্ষা হচ্ছে ইসলাম মানে শান্তি প্রতীক মানে আপনি ধর্ম আপনি আপনি হিন্দুই বলুন কার মুসলিমই আপনি বা যেখানেই দেখবেন বা আপনাদের গ্রন্থে বা দেখবেন তো লেখা থাকবে যে কারোর সাথে কোনো ঝামেলা বা বি বিভেদ না করা উচিত তো ধর্ম আপনাকে এটাই শিক্ষা দেবে যে সবাইকে মেনে চলা একসাথে তো একটা তো আমরা ছোটোবেলা থেকেই আর কি পড়ে আসছি যে হিন্দু মুসলিম ভাই ভাই যে আর কি একটা স্লোগান আছে তো ধর্ম এটাই শিক্ষা দেয় এবার এবার বাংলার জনপ্রিয় ধর্ম বলতে হিন্দু আর মুসলিম হিন্দু মুসলিমের আর কি এই যে বিভেদ এখন লেগে গেছে তো এটা না করাই উচিত কারণ ধর্ম এটা শেখায় না তো এটা আর কি বলতে চাইব ধর্ম নিজের ধর্ম সবারই কাছে সমান তো নিজের নিজের ধর্ম নিয়ে ব্যস্ত থাকা দরকার